ভারতের চিকিৎসা ব্যবস্থা হচ্ছে মোটামুটি এখানে আমরা যেখানে বসবাস করি সেখানে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল তো গ্রামীণ হাসপাতালে সুচিকিৎসা বন্দোবস্ত সেরকম বেশি কিছু নেই এ এখানে সুচিকিৎসা বলতে মেদিনীপুর মেডিকেল কলেজ যেখানে সদর হাসপাতাল সেখানে অনেক ডাক্তার নার্স রয়েছে সেখানে এমার্জেন্সিতে ভর্তিও করা হয় এবং চিকিৎসা ব্যবস্থাও খুব ভালো তাড়াতাড়ি করে রোগীটা যাতে সুস্থ হয় সে বন্দোবস্ত করে এবং মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটালটা আছে বলেই আমাদের এই চতুর্দিকের মানুষ ওখানে খুব উপকৃত হয় এবং সুচিকিৎসা সুবন্দোবস্ত এটা